হ্যালো ম্যাডাম হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ ম্যাডাম আমি তো আমি অন্তরা পালের মা গার্জেন বলছিলাম হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ বলুন ম্যাডাম বলুন আচ্ছা ম্যাডাম আচ্ছা নজর তো দিই কিন্তু ফোনটাতে মানে খুবই আর কি ওর নেশা হয়ে গেছে ফোনের জন্য ওকে আমি কিছুতেই ফোন থেকে দূরে রাখতে পারছি না ফোন না দিলেই ওর মাথা গরম হয়ে যাচ্ছে কী করবো বলেন তো সে বেশি দেখে না সকালে এক ঘন্টা রাত্রে এক ঘন্টা দেখে তবু মানে ফোনটার জন্যে খুব বিরক্ত করে ফোনটা পেলে একটু ঠান্ডা হয় কী করলে ওকে ফোনের থেকে মানে নেশাটা ছাড়াতে পারবো একটু বলেন না ম্যাডাম প্লিস আচ্ছা আচ্ছা এতো ফোন দেখাও খারাপ না ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আমি তাহলে নেক্সট থেকে লক্ষ্য রাখবো ওর ওপরে ঠিক আছে হুম